আমি ছোটোবেলা থেকে আঁকতে খুব ভালোবাসি আমার আঁকতে খুব ভালো লাগে প্রকৃতি যা দেখি তার আমি খাতার মধ্যে তা ফুটিয়ে তুলি জল রঙ মোম রঙের সাহায্যে আমার নদী নালা খালা বিল পশু পাখি আঁকতে খুব ভালো লাগে আমার এখন বাচ্চা রয়েছে আমি তাদেরকে কোন কোন স্কুলে আঁকতে যেতে দিই না তাদেরকে আমি নিজে আঁকা শেখাই আমার আঁকাতে খুব ভালো লাগে আমার ছেলেমেয়েদেরকে আমি মানে যখন যা দেখি পশু পাখি নদী নালা যা দেখি আমি সব খাতার মধ্যে তুলে রাখি যাতে আমি পরে সে দৃশ্যটা দেখে আমার মন ভালো লাগে আমি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি পারি এটাই